ভারতের চাকরির বাজার এখন খুবই শোচনীয় অবস্থায় কারণ লেখাপড়া শিখেও ছেলেমেয়েদের কোনো চাকরি নেই বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে তার সাথে সাথে আত্মহত্যার প্রবণতাও বাড়ছে বিশেষ করে সরকারি চাকরি নেই বললেই চলে যা কিছু আছে তা বেসরকারি সংস্থায় এখনকার ছেলেমেয়েরা বেসংসারি সংস্থায় চাকরি নিতে গেলে তাদেরকে একটা মোটা মূলধন দিতে হচ্ছে কিন্তু দুঃস্থ পরিবারের বাবা মাদের পক্ষে খুবই অসম্ভব ব্যাপার তারা মূলধন কোথার থেকে যোগাবে তাই তাদের ছেলেমেয়েদের জন্যে অনুরোধ করা হচ্ছে তারা যদি ভালো চাকরি পায় তালে তাদের পরিবারটা সুস্থভাবে বেঁচে থাকবে